বাংলা ভাষার কিছু অন্যান্য বৈশিষ্ট্য আছে যেমন বাংলা ভাষার ব্যাকরণ এর উচ্চারণ এটা একটা অনন্য বৈশিষ্ট্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাতৃভাষা হলো বাংলা ভাষা এছাড়াও অন্য রাজ্যেও মাতৃভাষা বাংলা ভাষা যেমন ত্রিপুরা অন্য দেশে যেমন বাংলাদেশ তো আমাদের বাংলা ভাষা অনেকটাই কঠিন যারা বাংলা ভাষা জন্ম থেকেই বাঙাল বাংলায় কথা বলে তাদের কাছে হয়তো সহজ কিন্তু অন্যান্য ভাষা ভাষীদের কাছে বাংলা ভাষা অনেকটাই কঠিন কারণ এখানে ব্যাকরণে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি আছে যেমন অ অ আ ই ঈ এগুলোকে স্বরধ্বনি বলা হয় এবং ব্যঞ্জন ধ্বনি বলা হয় ক খ এগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় এর উচ্চারণ যেমন আমরা যেটা চলতি ভাষায় যে কথাগুলো বলি এর উচ্চারণগুলো আলাদা আবার সেইটাকে যদি বানানে লিখি সে তার উচ্চারণ আলাদা সেটাকে সাধু ভাষায় বললে তার উচ্চারণ আলাদা সুতরাং বিভিন্ন উচ্চারণের বিভিন্ন রকম বাংলা ভাষায় আমরা কথা বলি